আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতিনীতি রয়েছে যার বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে দেখা যায় আমাদের জেলা পুরুলিয়াতেও সংস্কৃতিক ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য একটি জেলা এখানে সারা বছর ধরে বিভিন্ন ধরনের নানা সংস্কৃতি পালন করা হয় পুরুলিয়ার বিশেষত টুসু ভাদু করম এগুলি গুরুত্বপূর্ণ টুসু পরব সাধারণত পৌষ সংক্রান্তির সময় হয় এটি অগ্রহায়ণ মাসের শেষ দিনে পাতানো হয় একে টুসু পাতানোও বলা হয় পৌষ পুরো পৌষ মাস ধরে টুসুর গান করা হয় এবং পৌষ সংক্রান্তির দিনে জাগরণ করে টুসু মাকে বিসর্জন দেওয়া হয় আমাদের পুরুলিয়াতে টুসু পরব বা পৌষ সংক্রান্তিটি একটি গুরুত্বপূর্ণ পরব এই সময় যেহেতু বেশিরভাগ লোকেরই অভাব থাকে না কারণ চাষ বাস করা হয় চাষের ধান ফসল সেই সময় উঠে যায় সবার ঘরেই খাবারের খাবারের অভাব হয় না বেশিরভাগ লোকের বাড়িতেই খাবার মোটামোটি থাকে সেই জন্যই এই পৌষ পরবটি বিশেষ গুরুত্বপূর্ণ পৌষ সংক্রান্তির পরের দিন পয়লা মাঘ আমাদের অনেক আদিবাসীদের বছরের প্রথম দিন হিসাবে পরিচিত দুর্গাপূজাটিও পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পূজা দুর্গাপূজা এখন ইন্টারন্যাশনাল হেরিটেজের তকমা পেয়েছে আশ্বিন মাসে আশ্বিন মাসে সাধারণত দুর্গাপূজা করা হয় দুর্গাপূজার সময় অনেক জায়গাতেই বলিপ্রথা প্রচলিত রয়েছে কিছু কিছু জায়গায় এখন বলিপ্রথা আবার তুলেও দিয়েছে প্রত্যেক জায়গাতেই দুর্গামায়ের প্রতিমা প্রতিমা স্থাপন করে পূজা করা হয় দশমীর পরে দুর্গা প্রতিমা আবার বিসর্জনও দেওয়া হয় জগন্নাথ রথযাত্রা সাধারণত পুরীকে কেন্দ্র করেই করা হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত জেলাতেও রথযাত্রা উদযাপন করা হয় রথের রশি ধরার কাজ অনেকেই পুণ্য কাজ বলে মনে করে রথের রশিতে টান দিতে অনেক ব্যক্তি এগিয়ে আসে